হ্যালো ম্যাডাম আমি সুভাষ নস্কর বলছিলাম বাবুইপাড়ার মোড় থেকে বলছি আমার সকাল থেকে খুব বুকে যন্তণা করছে তো এই জন্য আমি ফোন করেছিলাম বুকের বাঁ দিকে আমার খুব যন্ত্রনা করছে সকাল থেকেই করছে সকালে তাও অল্প ছিলো এখন তো আরও ব্যথাটা খুব বাড়ছে না গ্যাসের ব্যাথা না গ্যাসের ব্যথা হলে কি এতোক্ষণ করে তার ওপর আমি ওষুধ খেলাম একবার গরম জলও খেয়েছিলাম তো ব্যথা তো কমছে না অনেকক্ষণ হয়ে গেলো হ্যাঁ গ্যাসের ওষুধ খেয়েছিলাম তারপরে গরম জলও খেলাম ওই সকাল থেকে হচ্ছে এখন তো প্রায় তিনটে চারটে বাজে চার পাঁচ ঘন্টা তো ব্যাথা হয়েই যাচ্ছে না দেখানো হয় নি আগে কখনও আর হাই প্রেশার নেই কারণ হচ্ছে আমার প্রেশার নর্মাল

হ্যাঁ শুকনো খাবার খেয়েছি তারপর তো দুপুরবেলা ভাতও খেলাম তারপর একটা ওষুধও খেলাম গ্যাসের ওষুধ খেলাম কিন্তু ব্যথা তো কমছে না গরম জল তো দুবার খাওয়া হয়ে গেছে সকালে একবার খেলাম একটু আগেও একবার খেয়েছি আর জলও তো কন্টিনিউ খাচ্ছি কিন্তু ব্যাথা তো একই রকমই আছে ব্যথা তো কমছে না বলে একবার ফোন করলাম হসপিটাল কি এতো বেলা খোলা থাকবে হ্যাঁ অনেকটাই দূর তো যেতে যেতে এক দেড় ঘন্টা সময় লাগবে তা ফোনে কি কোনো ওষুধ পাওয়া যেতে পারে ওষুধ বলতে পারবেন না খোলা থাকবে তো মানে যেতে যেতে যদি সন্ধে পার হয়ে যায় বন্ধ হয়ে যাবে না এরকম কোনো ব্যাপার নেই তো আচ্ছা আচ্ছা ডাক্তার থাকবে তো তখন আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু পরে সন্ধের দিকে যাচ্ছি যদি না কমে আমি তাহলে যাচ্ছি ওকে ঠিক আছে থ্যাংক ইউ